আমি গাছপালা লাগাতে খুব ভালোবাসি আমার বাড়ির পাশে একটা ছোট্ট জায়গা ছিল সেখানে আমি একটু গাছপালা লাগিয়েছিলাম তারপর হঠাৎ একদিন দেখলাম যে পোগ্রাম হলো উত্তরভারত বেড়াতে যাবো তখন এবার ভাবলাম যে বেড়াতে গেলে এই গাছপালাগুলোর যত্ন কে নেবে তখন আমি বাপের বাড়িতে মাকে এনে বাড়িতে রেখে গেলাম তখন বাড়িরও দেখাশোনা করবে এবং গাছপালাগুলোর জল দেবে সার সময়মত সার ওষুধ ব্যবহার করবে যাতে গাছপালাটা না মারা যায়